হ্যাঁ সাপে কামড়ালে বা অন্যান্য পোকা মাকড় কামড়ালে প্রথমে কী করতে হবে যেগুলো করতে হবে সেগুলি হলো প্রথমে রাতের বেলা শোবার সময় ভালোভাবে মশারি খাটিয়ে চারপাশ ভালো করে চেপে নিয়ে তারপর ঘুমাতে হবে আর কী করতে হবে যদি বা কোনো প্রাণীতে হিংস্র প্রাণীতে বা কোনো সাপ টাপ অন্য কিছুতে কামড়ায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে যাওয়ার পরে যাউ কোনো যদি বা কোনো ভ্যাকশিন বা কোনো ইনজেকশনের প্রয়োজন হয় তাহলে সেগুলো টাইম মতো সময় মতো সেগুলো দিতে হবে এবং যেটা করতে হবে ধরো সাপে কামড়ালো আমরা বাড়ি থেকে নিয়ে যাচ্ছি তাহলে তার যেখানে কামড়েছে যদি বা হাতে কামড়ায় তাহলে হাতের ঠিক মাঝ বার যেখানে কামড়াবে তার মাঝ বরাবর একটা দড়ি বা টাইট করে কোনো কিছু বেঁধে তারপরে হসপিটালে নিয়ে যায় বা কুকু কোনো কুকুরে কামড়ালে বা হিংস্র কোনো জানোয়ার বা পশু টশু কামড়ালে সেগুলো তারা হসপিটালে ডা অনেক রকমের ডাক্তার আছে তারা সেগুলোর চিকিৎসা চিকিৎসা করবে তারা ইনজেকশান দেবে ভ্যাকসিন দেবে আর যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলি তারা দেবে এইভাবে থেকে আমরা কোনো পোকা মাকড় কামড়ালে আমরা এইভাবে উপায় খুঁজে বের করে নেবো